নমস্কার হ্যাঁ আমি পাণ্ডব বলছি আপনি কে বলছেন

তো তোমার বাড়িটা কি পুরানো বাড়ি আচ্ছা তাহলে তোমার বাড়ির উপরে উপরে বানাবে তো কি কি ধরনের রুমটা হবে আচ্ছা মানে জিনিসপত্র রাখার বাড়ি বানাতে চাইছ তো আচ্ছা কত বাই কত বানাবে হয়ে যাবে তো বলছিলাম যে যে ইটের বাড়িটা বানাবে সেটা হচ্ছে চিমনি ভাঁটার ইট না চিমনি ভাঁটার ইট ঠিক আছে হয়ে যাবে ধরুন দু গাড়ি দু থেকে তিন গাড়ি ইট জোগাড় করবেন তারপরে কিছু তোমার দশ থেকে মোটামুটি দশ থেকে পনেরো ব্যাগ সিমেন্ট বালি দু গাড়ি মতো নিয়ে আসবে ব্যস এগুলো নিয়ে এল আর কিছু যদি ওই লেবার যদি কিছু হয় দু তিনজন আরও ভালো হয় হ্যাঁ খরচা মোটামুটি তোমার যদি রুম রুমটা যদি ছোটো না বড়ো করবে ছোটো তো আচ্ছা সেই অনুসারে তোমার খরচ বেশি একটা হবে না মোটামুটি ধরুন ওই তিরিশ থেকে তিরিশ থেকে চল্লিশ হাজারের মধ্যে হয়ে যাবে

খরচা ওটার মধ্যে হয়ে যাবে কিছু টাকা যদি লামসাম্প কিছু যদি দরকার পড়ে তখন সেটা আমি করে তখন ক্যালকুলেশন করে বলে দেব হিসাব করে বলে দেব ঠিক আছে

দ্যাখ যদি জলের ব্যবস্থা ঠিকঠাক থাকে তাহলে কাজ শুরু করে দিলেও কোনো অসুবিধা হবে না আর যদি জলের ব্যবস্থা একটু যদি অসুবিধা হয় তাহলে রোদটা একটু কমে কমতে দিলে ভালো হয় আর যদি জলের ব্যবস্থা যদি ঠিকঠাক থাকে তাহলে কোনো অসুবিধা হবে না হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা নাই যখন মানে জলের যদি ব্যবস্থা ঠিকঠাক থাকে তাহলে কাজ শুরু করতে পারো ধন্যবাদ